বাজারের রেডিমেট কাপড়ের থেকে হাতের তৈরি করা পোশাক কতটা আলাদা বাজারের তৈরি বাজারের কেনা রেডিমেট কাপড় যেমন রেডিমেট কাপড়ের যেমন কিনলে জিনি একটা সেলাই থাকে জামাকাপড়ে যে কোনো জিনিস কিনলে একটা সেলাই থাকে বাড়িতে এনে সেই জিনিসটা ব্যবহার করার করতে করতে সে সেলাইটা তাড়াতাড়ি ছিঁড়ে যায় বা ফেটে যায় আর জান মানে বাজারের কেনা জিনিসটা বেশিরভাগ কাপড় কোয়ালিটিও খুব খারাপ মানে খুব একটা ভালো হয় না যেরকম দু একদিন ব্যবহার করার পরে ভুসি উঠে যায় জামা কাপড়ের আর যদি বলো হাতে সেলাই করা জামা মানে মেশিনে সেলাই করা জামা সেই জামা মানে একটা পিচ আমি হয়তো দাম দিয়ে কিনলাম কিনে সেই জিনিসটা আমি দোকান থেকে ডিজাইন মানে আমার যেরকম মর্জি সেরকম ডিজাইন করে কাটালাম কাটানোর পরে সেই জিনিসটা ভালো করে সেলাই করে এনে আমি পরলে অনেকদিন টে মানে টেকে জিনিসটা বা দেখতেও সুন্দর লাগে যে জিনিসটা ফিটিংসটাও খুব সুন্দর আসে তারপরে তোমার মানে কাপড়ের মানে যেমনি যেরকম বলব আমি সেরকমভাবে জিনিসটা আমাকে কাটিয়ে দেবে আমার গায়ে ফিটিংস করে দেবে যে ফিটিংসটা সুন্দর হবে কাটিংটাও সুন্দর হবে তাই বাজারের জামা কাপড়ের থেকে মনে হয় সেলাইয়ের জামা কাপড় মানে সেলাই করা মানে পিস কিনে কাটিয়ে সেই জিনিসটা সেলাই করা মানে অনেকটা আলাদা আমার তো বেশিরভাগ সেলাই করা মানে কাটানো জিনিসটাই আমার বেশিরভাগ পছন্দ আমার বাজারের রেডিমেট জামা ফিটিংসের সমস্যা থাকে অনেক কিছুই কিন্তু নিজের গায়ের একটা জিনিস কিনলে জামা সেলাই করলে তার ফিটিংসটা খুব সুন্দর থাকে ও আমার খুবই পছন্দ হয়